আমি শীত ঋতুতে ভ্রমণ করতে বেশি পছন্দ করি কারণ এই সময় গরমের কোনো তাপ থাকে না ওয়েদারটা দারুন ভালো থাকে সারা দিন আমরা নিজেদের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারি এবং বিভিন্ন বন ভোজনের আয়োজন হয় এবং সেই যেহেতু কোনো তাপের প্রভাব থাকে না তাই সারা দিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে পারি